আমি কিছু দিন আগে বেনারস গিয়েছিলাম কিন্তু আমার কাছে আমার বাগানেই বলুন বা আমার বাড়িতে এমন কিছু কিছু ছোটো ছোটো গাছ আছে যেইগুলো আমার আমার লাগানোই থাকে এছাড়াও যেমন কিছু গাছ আছে যেইগুলো জল ছাড়াও অনেক দিন বাঁচে যে এছাড়াও যখন আমি কোথাও যাই তখন আমি সেই গাছগুলোকে পর্যবেক্ষণ বা রক্ষণাবেক্ষণের করার জন্য আমি একজন কাউকে রেখে যাই যে সে আসে প্রতিনিয়ত গাছে জল দিয়ে চলে যায় এছাড়াও যদি কোনো কিছু সুবিধা হয় সে তাহলে অসুবিধা হয় তখন আমাকে ফোন করে জানায় এবং বাগানে যে গাছগুলো আছে সেগুলোতে আমি পাইপ লাইনের ব্যবস্থা করে রেখে যায় যাতে প্রতিনিয়ত যখন কলে জল আসে সেই জল যেমন বাগানে গাছগুলোকে দেওয়া যায় সেই রকম ব্যবস্থাও আমি করে রেখে যাই কিন্তু যখন আমি কোথাও যাই তখন আমার বাড়িতে কেউ না কেউ থাকে বা কাউকে না কাউকে রেখে যাই যে গাছগুলোর যত্ন করতে পারবে বা পারে বা জানে গাছ সমন্ধে কি